আমি দুহাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম ইতিমধ্যে আমার পরীক্ষা শেষ হয়েছে বছরের শুরু থেকেই অনেকটা চাপে ছিলাম যেহেতু উচ্চমাধ্যমিক বলে কথা সারাবছর ধরে স্কুল টিউশন করলেও নিজের মত করে পড়ার সময় ঠিক পাইনি তবে শেষ তিনমাস আমি যতটা সম্ভব পড়েছি এই তিনমাস ছিল আমার জীবনে কঠিন তিন কঠিন তিনমাস ভালোভাবে পড়ে একটা মোটামুটি ভালো নম্বর পাওয়ার প্রয়োজন হয়ে উঠেছিলো কারণ আগামীকাল বাইরে পড়তে যাওয়ার সুযোগ যাতে পাওয়া যায় তো সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক ভালো নম্বর আনাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছিল